ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতার প্রতিরোধ করার জন্য যে সমস্ত অনুশীলনগুলি আমাদের অনুসরণ করা উচিত বলে আমি মনে করি প্রথমত বাড়ির চারপাশে জল জমতে না দেওয়া যেমন ঘরের পাশে কোনো ছোট পাত্রে ডাবের খোলায় জল জমতে না দেওয়া বাড়ির যে পুকুর ব্যবহার করা হয় তা পরিষ্কার রাখা নলকূপের ব্যবহার করা হয় তার সামনেটা জল জমে না থাকতে দেওয়া

ঘরের ভিতরে ময়লা আবর্জনা সব সময় পরিষ্কার রাখা

সপ্তাহে দু থেকে তিনবার অন্তত মশার স্প্রে করা দরকার গ্রামের প্রত্যেক বাড়িতে শহরের প্রত্যেক বাড়িতে অলিতে গলিতে এই রকম ভাবে প্রতিরোধ করে তুলতে হবে যার ফলে আমাদের মশা যাতে উৎপত্তি না হতে পারে মশার লার্ভা যাতে সৃষ্টি না করতে পারে

খুব ক্ষতি করে একজনের দেহ থেকে আরেকজনের দেহে রোগের সৃষ্টি ঘটায় রাত্রিতে অবশ্যই মশারি টাঙিয়ে শোওয়া উচিত বাড়ির গৃহপালিত পশুদের মশা থেকে রক্ষা করার জন্য তাদের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটাও নেওয়া উচিত

বিভিন্ন এনজিও বা সরকারি মাধ্যমের স্বাস্থ্য সচেতনতা

ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই মশাবাহিত যে অসুস্থতা প্রতিরোধ করার জন্য অনুশীলনগুলি অবশ্যই অনুসরণ করা উচিত বা তার থেকে প্রতিরোধ পেতে হলে আমাদের মশাবাহিত অসুস্থতার এই ব্যবস্থাগুলো অবশ্যই নেওয়া উচিত